হ্যাঁ বলছি বলছি আমি যে ফটো তুলব বাড়ির আমার ফ্যামিলির সবাই মিলে ফটো তুলব দশই নভেম্বর

বেশি বড়ও না বেশি ছোটোও না মিডিয়াম সাইজের তুলব একটা আর কি হ্যাঁ আমার আমরা পিকনিক করতে যাব দিয়ে ওইখানে গিয়ে সবাই ফ্যামিলির ছবি তুলব আর কি ফ্যামিলির সবাই মিলে হ্যাঁ পৌঁছে যেতে হবে আপনার দশই নভেম্বর ওই এগারোটার দিকে সকাল গোটা তিনেক ছবি উঠব বেশি না গোটা তিনেক ফ্যামিলি ফটো উঠব আর কি হ্যাঁ

ওই গোটা পাঁচেক তুলব বেশি তুলব না ফটোটা কিন্তু একেবারে বার করে ল্যামিনেশন করে দিতে হবে

আর দশই দশই নভেম্বর কিন্তু আপনাকে সকাল এগারোটার মধ্যে ওইখানে চলে যেতে হবে ওইখানে আমরা সবাই থাকব হ্যাঁ বাড়ির ফ্যামিলির সাথে আলোচনা করব

হ্যাঁ ফ্যামিলিতে আলোচনা করে তাহলে আপনাকে বলব যে কটা ছবি উঠব তবে ছবি উঠব নাও না কত করে ও আর বেশি করলে হ্যাঁ করব ঠিক আছে ঠিক